আসানসোলের লাজিজ হোটেল থেকে আমি এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং সে সময় বাইরে চলছিল অত্যন্ত ভয়াবহ ঝড়বৃষ্টি এবং দুর্যোগ এই এত দুর্যোগ এতো কিছুর মধ্যেও ডেলিভারি বয়টি সঠিক সময়ের মধ্যে এবং অতন্ত্য কম সময়ে মধ্যে আমার খাবারটি সঠিকভাবে এসে আমাকে পৌঁছে দিয়ে গেছে তার জন্য আমি ডেলিভারি বয়টিকে পাঁচ রেটিং করতে চাই